আপনি কি বুক শপ পাড়ার থেকে বলছেন বলছি আপনার ওখানে কি প্রিপেড অর্ডার হয় না আমি কিছু বুক অর্ডার করতে চাই সেই জন্য আপনার কাছে একটু ফোন করলাম এই বলছি বলছি কিরকম ধরনের বই পাওয়া যায় ও আমার দ আমার কটা বুক তোমার অর্ডার করতে হবে বুঝলে সে জন্যেই তো সেই জন্যেই ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আমার মোবাইল নম্বরটা পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে আপনি একটু অর্ডারটা দিয়ে দিন তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি নম্বরটা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি